হ্যাঁ বলুন

এইটা তাও মোবাইলটা কত দিন হয়েছে এই সমস্যাটা কত দিন ধরে হচ্ছে আপনার তো এটা কি আপনি ঘরেতেই হ্যাঁ বলুন আর এইটা কি মানে আপনি ঘরেই আঠা দিয়ে লাগিয়েছিলেন না কি এটা দোকান নিয়ে গেছিলেন সেখানেই কিছু করা হয়েছে আচ্ছা আর স্পিকারের কী প্রবলেম হচ্ছে আচ্ছা মানে যে কথা বলছে ওই পার দিয়ে আপনি শুনতে পাচ্ছেন না বাট আপনার কথা উনি শুনতে পাচ্ছেন আচ্ছা হ্যাঁ ঠিক হয়ে যাবে তো এর আগে কি জলে পড়ে গেছে বা এরকম কিছু হয়েছে ফোনটায় দেখার পর এক্জ্যাক্ট অ্যামাউন্টটা বলতে সুবিধা হবে বাট এখন অ্যাপ্রক্সে তাও ধরলে দু তিন হাজারের মতন ধরে রাখুন আচ্ছা ঠিক আছে